ভারতে সরকারি ভাষা হল হিন্দি আর অন্যান্য সাধারণ ভাষাগুলি হলো উড়িয়া উর্দু তেলেঙ্গী মারাঠি এই সব তারপর হচ্ছে ভাষাগত বৈচিত্র্য ঐক্য কারণ ভারতবর্ষে সব ধরনের জাতি ধর্ম মানুষ বাস করে এবং তারা সবদিন মিলেমিশেই থাকে কোনও জাতি ধর্ম ভেদাভেদ নেই ভারতবর্ষের ভাষাগত বৈচিত্র্যময় বৈচিত্র্যময় ঐক্য